আমি গান বাজনা খুব ভালোবাসি গান বাজনাকে খুব আমি পছন্দ করি এখন গান বাজনা গাইতে গেলে কিছু বাদ্যযন্ত্র দরকার তো বাদ্যযন্ত্র বলতে হারমোনিয়াম খোল ঢোলক করতাল কাঁসি এই নানান নানান রকম যন্ত্র থাকে ত আমি হারমোনিয়াম বাজাতাম হারমোনিয়ামের যে ইয়েগুলোর তালগুলো সারেগামা মানে এই যে ইয়েটা প্রথম থেকে যে যেটা দিয়া হারমোনিয়ামের সে প্রথম শিক্ষা শুরু হয় সারাগামা দিয়ে তো আমি সারাগামা গাইতে গাইতে আমি এর পরের জিনিসগুলো আবার আমি শিখতে লাগলাম এই শিখতে শিখতে আমি আস্তে আস্তে হারমোনিয়ামটা বাজানো শিখে গেলাম হারমোনিয়াম বাজানো শেখার পর তখন বাদ্যযন্ত্র বলতে আমি যেমন খোলটাতে আমি কীর্তন তীর্তন করতাম তো তাই আমি হারমোনিয়ামে গান গাইতাম তখন অনেক সময় খোল বাজানোর লোক থাকতো না তখন আমার খোল ছাড়া হারমোনিয়াম হারমোনিয়ামে গান গাইতাম কিন্তু খোল ছাড়া হারমোনিয়ামে গান গাইতে মানে তখন খুব একটা মানে ভালো লাগতো না ক কিন্তু খোলের মানে খোল বাদক পাওয়া যেত না হারমোনিয়ামে গান গাওয়ার লোক ছিল তখন আমার হঠাৎ করে ইচ্ছে হলো আচ্ছা ঠিক আছে আমি যদি খোলটা একটু বাজাতে পারতাম মানে খোলটা যদি শিখতাম তখন আমি খোল শেখার জন্য আমি বেশ উদ্যোগ হলাম এই করতে করতে আমি খোল টোকা দিতে দিতে দিতে দিতে তখন আমি খোল বাজানোটা আস্তে আস্তে শিখ শিখে গেলাম এই খোল হারমোনিয়াম তারপরে আস্তে আস্তে করতাল বাজানো শিখলাম যে এই শেখার পরে আমি বেশ গান বাজনার ভিতরটা গান বাজনার যে কী জিনিস এটার ভিতরে এমনভাবে ঢুকে গেলাম আমি এখন কাজ করতে গেলেও গা এমনি খালি মুখেও গান গাই এবং মানে বাড়িতে বসা থাকলেও আমি গান গাই আমি গান বাজনাটা আমার জীবনের প্রথম একটা শিক্ষা বলে আমি মানে আপন করে নিয়েছি এবং গান বাজনার জগৎটাকে আমি খুব ভালোবাসি